আমার সাথে থাকা প্রথম পণ্যটি সম্পর্কে ইতিবাচক কিছু কথা হল যেমন আমার সামনে এখন আমার কাছে আছে হেডফোন হেডফোনের ভালো দিক অনেক রকমই আছে এক দুদিক নয় যেমন আমি কোনো গান শুনতে চাইলে যদি কাউকে কেউ কোনো বন্ধুকে সামনাসামনি যারা আছে তাদেরকে গানটা না শুনিয়ে আমি একা শুনতে চাই সেটা ফোনের মাধ্যমে শোনা যায় না সেটা হেডফোন গুঁজে কানে নিয়ে নিলে তার মাধ্যমে শোনা যায় সেই একটা ভালো দিক এবং যদি আমি কারো সাথে ফোনে কথা বলি যদি সামনে কোনো বন্ধুবান্ধব বা অন্য অন্য আত্মীয় স্বজন থাকে ধর কেউ ফোন করেছে তাদেরকে শোনানো চলবে না তার কথাগুলা সেই জন্য আমরা হেডফোন ইউজ করতে পারি তার মাধ্যমে শুধু আমিই শুনতে পাব আর বাদ বাকি অন্য কেউ শুনতে পাবে না এবং ধর কোথাও গিয়েছি কোনো অকেশনে গিয়েছি সেখানে অকেশানে যাওয়ার ফলে সেখানে অনেক মাইক হট্টগোল হইহল্লা বা বাজনা ব্যান পাটি এরকম নানান যাবতীয় সাউন্ড জিনিস জাতীয় জিনিস বাজে সেই কারণে আমার এমার্জেন্সি বা জরুরি কল এল সে কলে আমার জরুরি কিছু কল আসার ফলে সে যে জরুরি কথাগুলি বলছে সেই কথাগুলি আমি শুনতে পাচ্ছি না ফোনের মাধ্যমে সে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি মোটেও বুঝতে পারছি না তার কথাগুলো আমি কানেই ঠিক মতো শুনতে পাচ্ছি না সেই জন্য সেখানে যদি আমি হেডফোনটা ইউস করি সেই হেডফোনটা সেখানে অনেক উপযোগী বা উপকারে দেয় সেই হেডফোনটা আমি কাজে গুঁজে যদি শুনি তার প্রতিটা কথাই আমি ভালোভাবে সুপষ্টভাবে শুনতে পাব এবং সে মাইকটার আওয়াজ আমার কানে কম লাগবে এবং সে সে জরুরি কথাগুলি বলছে সেগুলি আমি কোনো অসুবিধা ছাড়াই ভালোভাবে বুঝতে পারব সেই জন্য হেডফোনটি খুব উপযোগী বা উপকারি